পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা ও গবেষণা যথেষ্ট পরিমাণে উন্নত হচ্ছে এবং এখানে স্বাস্থ্যসেবা উন্নত বলতে কি যথেষ্ট পরিমাণে টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে যেমন সেটা সিটি স্ক্যান হোক বা যেমন সেটা এক্সরের জন্য বিভিন্ন যন্ত্র হোক এবং ক্লিনিকাল ট্রায়াল দেওয়া হয় তারপরে যেকোনো ক্লিনিকাল ট্রায়াল দেওয়ার পরেই তবেই সেই ওষুধ বলুক বা তবেই সেটা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তাই আমাদের এখানে মনে হয় স্বাস্থ্যসেবা যথেষ্ট উন্নত হচ্ছে